আমরা দোয়াশ এলাকায় বাস করি আমাদের এলাকাটা দোয়াশ এলাকা এখানে চতুর্দিকে জঙ্গল ফরেস্ট প্রচুর ফরেস্ট প্রচুর জঙ্গল যেমন চিলা পাতা এদিকে দমনপুর এদিকে রাজাভাতখাওয়া কালচিনি হ্যমিলটন হাসিমারা মাদারিহাট এইসব জায়গাগুলো সব আমাদের সংলগ্ন এলাকা এই এলাকাগুলিতে প্রচুর জঙ্গল এই জঙ্গলকে জঙ্গলের মধ্যে প্রচুর গাছ গাছলা হয় আছে এই গাছ গাছলা অনেকে কাঠের ব্যবসা করে হ্যাঁ গা গাছ গাছলাকে কেন্দ্র করে অনেকে বহু প্রচুর লোক কাঠের ব্যবসা করে সেই কাঠ দিয়ে ফার্নিচারের দোকানে খাট টেবিল ড্রেসিং টেবিল আরও নানান কিছু বানানো হয় এতে আমাদের অনেকটা সুবিধা হয় আর আমরা আমাদের এই দোয়াশ এলাকায় চা বাগানে খুব চতুর্দিকে চা বাগান সেই চা বাগানে প্রচুর শ্রমিকরা কাজ করে হ্যাঁ এই চা বাগান থেকে চা আমাদের প্রতিটা দোকানে দোকানে চা বিক্রি হয় এবং আমাদের এতে আমাদের খুব সুবিধা হয়